সমসাময়িক শিল্পে ভাস্কর্যের ভূমিকাকে আপনি কীভাবে দেখেন এটি কীভাবে অন্য শিল্প থেকে আলাদা এটি অন্য শিল্প থেকে আলাদা বলতে অন্য শিল্প মানে কারখানা ফ্যাক্টরি এইরকমভাবে তৈরি হয় ভাস্কর্য বলতে হাতে তৈরি জিনিস সোনা রূপোর জিনিস বা পাথরের উপরে তৈরি করা হয় এই সময়ের এই শিল্পগুলি এই শিল্পগুলি তাই অন্য শিল্প থেকে যথেষ্ট আলাদা শিল্প